রান্নাঘর ও বাথরুমে আরশোলা ও ইঁদুর এড়াতে আমি লাল হিট লাল হিটটা পিঁপড়ের জন্য কিন্তু কালো হিটটা আরশোলার জন্য ব্যবহার করেছিলাম তো তাতে কাজ হয়েছিলো আরশোলা মারা গেছিলো অনেকই আরশোলা মারা গেছিলো আর রান্নাঘরে প্রচুর আরশোলা বেরিয়েছিলো আর রান্নাঘরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ নোংরা জায়গায় এগুলো বেশি আসে আর বাথরুমেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর ইঁদুর ইঁদুরের সমস্যার জন্য আমি প্রথমে একটা বাজার থেকে কল কিনে নিয়ে আসি মানে ইঁদুর মারার কল তাতে ইঁদুর ঢুকে গেলে সেটা বন্ধ হয়ে যাবে সে গেটটা তাতে ইঁদুর তখনই মারা যাবে আর ভেতরে একটা বিষ মাখানো কোনো খাবার দিয়ে রাখতে হবে তো আমি বাজার থেকে নিয়ে আসার পর ওই কলের ভেতরে ওই আটার মধ্যে একটু বিষ দিয়ে গোল্লা গোল্লা পাকিয়ে রেখেছিলাম রাত্রিবেলা আর সকালবেলা উঠে দেখেছিলাম যে ইঁদুর মারা গেছে সেই আটার গোল্লাটা খেয়ে এবং ইঁদুরটা ঢোকার সঙ্গে সঙ্গে ওই লকটা বন্ধ হয়ে যায় আর কালো হিটটার ফলে আরশোলা মারা গেছিলো এইভাবে ইঁদুর ও আরশোলাকে মাম্ আমি মেরেছিলাম আর তাছাড়াও এখন বিভিন্ন রকম পদ্ধতিতে ওই পাপোশের মতো একটা জিনিস বেড়িয়েছে তাতে ইঁদুর গেলে ইঁদুরটা চিটিয়ে যাবে দিয়ে মারা যাবে সেটাও আমি ব্যবহার করেছিলাম এর ফলে আমার বাড়িতে যে ইঁদুর আর আরশোলা যে অত্যাচার করতো সেটা বন্ধ হয়েছিলো